মুরগিকে যদি বাড়িতে পোষা হয় তাহলে মানুষ যেখানে বাস করে সেখান থেকে একটু দূরে রাখতে হবে আর সেই জায়গাটা একটু ঘেরাঘুরির মধ্যেই হতে হবে কারণ মুরগি থাকলে মুরগি থাকলে মানে শিয়াল টিয়াল আমরা গ্রাম অঞ্চলে বাস করি তো এখানে শিয়াল টিয়াল উপদ্রব সাপ পোকোমাকড়ের উপদ্রব আছে হ্যাঁ এগুলো মুরগিকে নষ্ট করে দিতে পারে হ্যাঁ আবার মুরগির যেহেতু মাঝে মধ্যে শরীর খারাপ হয় হ্যাঁ সেগুলো থেকে মানুষজনদের দূরে থাকতে হবে আর মুরগির জায়গাটা সবসময় পরিষ্কার রাখতে হবে তাদের খাবার দাবারের উপর লক্ষ্য রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে খেয়ে নিলে তাদের শরীর খারাপ হয়ে যেতে পারে হুম ডিম পাড়ার সময়ও লক্ষ্য রাখতে হবে